হ্যাঁ আমি আমার জীবনে কোনো দিন চাকরি করিনি বা কোনো কাজও করিনি কিন্তু পড়াশোনাও যে সেইভাবে করেছি তাও নয় আমি খুবই অল্প পড়াশোনা করেছি কারণ সেই সময় পয়সার খুব অভাব ছিল বাবা অল চাষবাস করেই সংসার চালাত তাতে পড়াশোনা চালাতে পারেনি বেশিদূর কিন্তু আমার পড়ার ইচ্ছা ছিল কিন্তু পয়সার অভাবে আমি বেশিদূর পড়াশোনা করতে পারিনি আমার খুব ইচ্ছা ছিল আমি অনেক দূর পড়াশোনা করব শিক্ষিত হব হয়ে অনেক কিছু করব মানুষের জন্য কিন্তু কিছুই আমি করতে পারিনি আমার স্বপ্ন স্বপ্নই থেকে গিয়েছে